শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত মিলে মন ও আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করে নৃত্য খুবই সহজেই সবার কাছে পৌঁছায় ও গ্রহণযোগ্যতা পায় নৃত্য করা উন্নত করার একটি মাত্র উপায় হল অভ্যাস অভ্যাসের মাধ্যমেই নিজের নৃত্যকে উন্নত ও অনুপ্রাণিত করতে